হ্যালো হ্যাঁ হ্যালো কে বলছেন গার্গীর স্কুল থেকে হ্যাঁ বলুন কে বলছেন গার্গীর স্কুল থেকে কে বলছেন ও আচ্ছা হ্যাঁ বলুন আমি গার্গীর মা বলছিলাম

হ্যাঁ আমি গার্গীর মুখের থেকে শুনছিলাম যে প্রত্যেক বছরের তুলনায় এ বছরে একটু আলাদা ধরনের হচ্ছে একটু সরস্বতী পুজোটা তো সব কিছুতে নাকি একটু মানে বাড়াচ্ছেন মানে এমনিতে আগে যেভাবে হত পুজো হত আর সেরকমভাবে কিছু হত না এবারে নাকি অনুষ্ঠান একটু হবে শুনলাম ও আচ্ছা

হুম না না আমাদের কোনও আমাদের কোনও অসুবিধা নেই বরং তো এটা ভালো যে প্রত্যেক বছর যেভাবে হত এ বছর আরকটু ভালোভাবে পুজোটা হচ্ছে অনুষ্ঠান হবে বা যেটা পুরষ্কার বিতরণটা যেটা যেমন হয় নি ওটা থেকে গেছে ওটাও সরস্বতী পুজোয় অনুষ্ঠানের মানে স্টেজে ওটা পাবে সবাই ওটা তো ভালো ওটা ভালো জিনিস তো খুবই ভালো হচ্ছে না না আমাদের কোনও তো অসুবিধা নেই আরো বরং আমরা উৎসাহ দেব যাতে আরও পরবর্তীকালে ভালো হোক আরো যদি আমাদের কিছু যদি আরও সহযোগিতা লাগে তাহলে নিশ্চয়ই আমরা সহযোগিতা করবো আরও হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ গার্গী তো নাচ শেখে ও তো আমি তো সব সময় চাইবো ও যাতে পার্টিসিপেট করুক আর ও তো কখনোই মানে কোনো কিছু অনুষ্ঠান হলে যেহেতু স্কুলে হচ্ছে ও তো কখনোই না বলবে না আর আমি ওকে বলেছিও যে ওর স্কুলে যদি অনুষ্ঠান হয় তুমি অবশ্যই নাম দিও এও বলে রেখেছে যে অবশ্যই সে নাম দেবে আর আপনি ওর নামটা অবশ্যই দিয়ে দেবেন ওর সেদিক থেকে কোনো অসুবিধা হবে না আর ঠিক আছে নাম দিয়ে দেবেন ওর মধ্যে কোনো অসুবিধা হবে না ওটা

হ্যাঁ আমি কত করে চাঁদা হয়েছে একশো টাকা করে চাঁদা হয়েছে না ঠিক আছে ওটা আমি কালকে গার্গীর হাত দিয়ে দিয়ে পাঠিয়ে দেব ওদিক থেকে কোনও অসুবিধা নেই আমি দিয়ে পাঠাই পাঠিয়ে দিব আর ওর ওর নামটা দিয়ে দেবেন আর ও তো যেহেতু স্পোর্টসে ও সেকেন্ড হয়েছিল ওর প্রাইজটাও তো ও যে পাবে ওটা ওর নামটা একটু এ করে দিবেন হবে না হ্যাঁ অবশ্যই অবশ্যই যাব নিশ্চয়ই সবাই মিলে যাব আমরা আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাখুন ঠিক আছে